হ্যালো শিউলি রেস্তোরাঁ থেকে বলছেন আগামীকাল একটা বিরিয়ানি এক প্লেট এবং দু প্লেট মোমো আমি অর্ডার করতে চাই আমার ব্যক্তিগত কিছু কারণের জন্য আমি যেতে পারবো না সে জন্য আমাকে খাবারটা শমশেরনগর দু নম্বর পোস্ট অফিসের এখানে এসে দয়া করে দিয়ে যাবেন